আমরা যখন খেলাধুলায় অংশগ্রহণ করি তখন আমরা বুঝতেই পারি যে খেলাধুলায় হার জিত লেগেই আছে সেখানে আমরা জিতবো বলে অংশগ্রহণ করে থাকি কিন্তু তারপর হটাৎ দেখা গেলো যে আমরা হেরেই চলে এলাম কিন্তু হেরে আসার পর বাড়িতে এসে খুবই মনটা খারাপ হয়ে গেলো তারপর হঠাৎ আমরা বুঝতে পারি যে আমার কোন জায়গাটায় ভুল হয়েছিলো সেখান থেকে এবারে ভুলটা বুঝার জন্য আমি অঙ্ক পরীক্ষা মানে আঁকা পরীক্ষা দিতে যাবো আঁকার প্রতিযোগিতা দিতে গিয়েছিলাম সেখানে যেয়ে দেখি যে আঁকার সবই ঠিক আছে আঁকাটা সবই ভালোভাবে এঁকেছি সমস্ত উঠছে এবং আঁকাগুলির মধ্যে আঁকার বাইরে রঙটি পড়ে গিয়েছিলো এর সেখান থেকেই আর আঁকাটি খুবই খারাপ হয়ে যায় তারপর থেকে আমি নিজেকেই শুধরে নিলাম যে আঁকার ভিতরে এবারে প্রতিটি রঙ করবো এই সেই ওই আঁকা থেকে আমি বুঝতে পারলাম যে আমার বাইরে রঙ ফেলা চলবে না যে ভিতরে আঁকার রঙটি দিতে হবে আর ক্রিকেট খেলাও প্রথমত আমি ছয় মারতে পারতাম না তারপর আস্তে আস্তেই ব্যাট ধরতে শিখলাম তারপর হালকা করে আমি আস্তে আস্তেই ছয় চার ছয় চার আস্তে আস্তে করে মারতে মারতে আমি শিখে গেলাম যে এবার কী করে ব্যাট ধরে ছয় চার মারা চলবে